আমার ছোটবেলায় গল্প পড়ার খুব শখ ছিল সেই এবং গল্প খুব ভালো লাগত এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এবং কিছু গল্প এবং সত্যজিৎ রায়য়ের কিছু গল্প একটা গল্প খুব ভালো লাগত এবং গুপি গাইন বাঘা বাইন গল্প ছিল এই গল্পটা খুব আমার প্রিয় ছিল এই বই পড়তাম গল্পের বই পড়ে পড়ে এবং বাজারে স্থানীয় যে বই দোকান আছে সেখান থেকে একটি করে বই কিনে আনতাম বইটা পড়তাম পড়া শেষ হয়ে গেলে আবার একটি করে বই কিনে আনতাম প্রতি সপ্তাহে দশ থেকে বারো দিন লাগত সেই বইটা কিনে এনে পড়তাম পড়া শেষ হয়ে গেলে আবার আবার একটি বই আনতাম এবং যখনই পড়তে পড়তে সময় এবং সময় পেলে পড়া হয়ে গেলে তার পরে সারা দিন কিংবা দশ দিন লাগত পড়া শেষ হয়ে গেলে আবার বাজারে গিয়ে একটি বই নতুন নিয়ে আসতাম তার পরে গল্পগুলো আমার খুব ভালো লাগত এই নিয়ে গল্পটা আমার খুব প্রিয় ছিল এবং শখ ছিল এই নিয়ে এভাবে জীবনযাপন চলত আমার গল্পের মধ্যে দিয়ে ছোটবেলার জীবনযাপন কাটিয়ে এসেছি এই নিয়ে